পোল্ট্রির যত্ন নেয়ার জন্য আর মুরগী পালনের যত্ন নেয়ার জন্য আমাদেরকে কিন্তু নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে আমাদের যেমন চিকিৎসালয় আছে তেমন পশু চিকিৎসালয়ও আছে যদি আমার পোল্ট্রি বা মুরগীটি অসুস্থ হয়ে যায় তখন কিন্তু পশু চিকিৎসালয়েও নিয়ে যেতে পারে আর যদি না পারি আমরা কিন্তু একটা ডাক্তারবাবুকে ডেকে তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবো তাদের রোগ জ্বালা যাতে না হয় তার জন্য যদি কোনো টিকা দিতে হয় আগে থেকে তাহলে টিকা দেবো পর্যাপ্ত পরিমাণে খাবার তাদেরকে দিতে হবে কারণ খাবার যদি কম দেয়া হয় তারা কিন্তু বাড়বেও না আর তারা দুর্বল হয়ে পড়বে ওজনটা ভারী হবে না তাহলে খাবারের সাথে সাথে কিন্তু জলও দিতে হবে জল না খেলে খাবার কিন্তু ভালো হজম হয় না আমরাও যেমন খাবার জল খাই তবে আমাদের হজম হয় তাদেরকেও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে খাবারের সাতে জল যেন নিয়মিত তারা বার বার খায় যতবার খাবার খাবে ততবারই তাদেরকে জল দিতে হবে তাদের এক জায়গায় খাবার আর এক জায়গায় জল রেখে দেওয়াই ভালো আর নিয়মিত এটা খেয়াল রাখতে হবে তাদের স্বাস্থ্যের দিকে কারণ তাদের স্বাস্থ্য পরীক্ষাটা খুব জরুরি তাদের হাড় মুরগী মাংস আর ডিম এগুলো কিন্তু মানুষেরা খায় তাই তাদের স্বাস্থ্য পরীক্ষাটা সব সময় করতে হবে